আমাদের এখানে আসানসোলে একটা স্বাস্থ্যকেন্দ্র আছে স্বাস্থ্যকেন্দ্র খুব উন্নতজনক এবং সবরকম সুব্যবস্থাও আছে এখানে ধনী দরিদ্র মধ্যবিত্ত সবরকম লোক এসে থাকে চিকিৎসার জন্য তারা খুব ভালো ব্যবস্থাও পায় ঘর থেকে রোগীকে নিয়ে আসার জন্য হসপিটাল পরিষেবা গাড়ির ব্যবস্থাও আছে তাছাড়া চিকিৎসা ব্যবস্থা তো আছেই এখানে ডাক্তাররা খুবই ভালো যখনই যেমনই সময় হোক না কেন ডাক্তাররা ঠিক ব্যবস্থা নেয় তাছাড়া নার্সদের অবদানও কম নয় তারাও খুব রোগীদের সহযোগ করে থাকে এখানে রোগীদের জন্য সমস্ত রকম যন্ত্রপাতির ব্যবস্থাও আছে যেমন ইসিজি এক্স রে সবকিছু তাছাড়া আসানসোল হসপিটালের বাইরেও রয়েছে এখানে কিছু বেসরকারি চিকিৎসালয় সেখানেও খুব ভালো চিকিৎসা ব্যবস্থাও আছে তবে সেটা ছোটখাটো বলে অনেকে এটাকে এতটা গুরুত্ব দেয় না কিন্তু আমরা দেখেছি যে গুরুত্ব দিলেও খুব একটা খারাপ হবে না এখানে সবরকমেরই ব্যবস্থা এখানেও থেকে আছে আর আরো পরে উন্নত আরো হতে পারে এটাই আমরা জানি